হ্যালো কে বলছেন হ্যাঁ বলছি বলুন না আমি দুধে কিছু মিশাই নি তো আপনি কি বলছেন শুনুন আমার এই ব্যবসাটা তিরিশ বছর ধরে আমি করি আজ পর্যন্ত কেউ বলতে পারে নি যে আমি দুধে কিছু মিশিয়েছি তো আপনি এই প্রথম বললেন আপনার বলার সাহস হয় কি করে আপনি ভালো করে ছেলের কাছে না না ওই দুধের বালতিটা থেকে তো আমি আরও অনেককে দুধ দিয়েছি তো তারাও তো তাহলে বলতে পারতো যে আমাদেরও কিছু সমস্যা হয়েছে তো তারা তো সেটা কিছু বলে নি আর আপনিই বলছেন আপনি ছেলেকে ভালো করে জিজ্ঞাসা করুন যে সে স্কুলে আর অন্য কিছু খেয়েছিলো না কি বা হচ্ছে হয়তো স্কুলে আচার টাচার খেয়ে এসেছিলো তার ওপরে আপনি দুধটা দিয়ে দিয়েছেন আপনি জানেন না ওই কারণে হয়তো এরকম হয়ে গেছে হ্যাঁ নইলে তো এরকম হওয়ার কথা নয় হ্যাঁ আমি তো আরও

না সেটাই তো আমি বলছি যে এরকম আমাকে তো কেউ অভিযোগ করে নি আপনিই করলেন আর দেখুন আমি তো আর এক দিন দু দিন ব্যবসা প্রায় তিরিশ বছর ধরে ব্যবসাটা করছি কেউ আঙুল তুলে একটা কথা বলতে পারে নি তো আপনিই এই প্রথম বললেন তো এটাই তো মানে আমার শুনে অবাক লাগছে যে এটা কি করে হতে পারে আর আমি যখন মানে গরু মানে গাই দোয়া হয় আমাদের লোক দিয়ে তো গাই দোয়া হয় আমি নিজে তখন সেখানে দাঁড়িয়ে থাকি বা দোয়ার পর জিনিসগুলোয় মানে খুব ভালো করে চাপা টাপা দিয়ে রাখা হয় তো এরকম কি করে বলছিলেন

না না ঠিক না না সেটা ঠিক আছে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন